হ্যালো বীণা দি হ্যাঁ হ্যাঁ বলছি আপনার মেয়ে রেডি তো হ্যাঁ আমি ওকে সব বলে দিয়েছি আমার তিন চার তিন চার জায়গাতে স্টেজ আছে পুজোর দিন একটা আছে পুজোর পরেরদিন একটা তার পরেরদিন একটা আপনাদের ওইখানে যে একটা অনুষ্ঠান হল না ওটাও তো খুব সুন্দর করেছে হুম আমি দেখেছি আমি ছিলাম আমি দেখেছি এবং আমার না আপনাদের যে ইউটিউব লাইভ হয়েছে না সেই ইউটিউব লাইভেও আমি দেখেছি আর ওকে আমি দুটো তিনটে তুলে দিয়েছি একটা নজরুলগীতি গ্রুপের নে নৃত্য দিয়েছি একটা হচ্ছে ভারতনাট্যম দিয়েছি আর একটাতে হচ্ছে দিয়েছি আর একটাও ক্লাসিকের উপর ওইগুলো একটু ভালো করে হ্যাঁ ক্লাসিকের উপরেও একটা দিয়েছি ওইগুলো একটু ঠিক আছে এখনও তো বেশ কিছুদিন সময় আছে ওকে আসতে বলবেন কালকে আর আপনি যদি পারেন আসবেন আর ওগুলো একটু প্র্যাকটিস করতে বলুন না ঠিক হয়ে যাবে পারবে ও অসুবিধা নেই না না যেটা আছে ওটাতেই হয়ে যাবে আমি ওর মতনই নাচ দিয়েছি এদের দু এক টাইম জুয়েলারি যদি সে কিনতে চায় সেটা আসুক না আপনি শুদ্ধ আসুন আসলে দেখে বলা যাবে ঠিক আছে আপনারা এক কাজ করুন হুম ঠিক আছে অসুবিধা নেই আপনি এক কাজ করুন আগামীকাল বরঞ্চ আসার একবার চেষ্টা করুন মেয়েকে নিয়ে যেমন নাচের ক্লাসের যেরকম টাইম সেরকমই আসুন হুম না না ঠিক আছে আপনি আসুন না ঠিক আছে এখন রাখছি আপনি আসুন